স্কুলে আমার প্রিয় বিষয় ছিল ইংরেজি কারণ আমার গল্প পড়তে খুবই ভালো লাগে এবং ইংরেজি গল্পগুলো ফুটিয়ে তুলত আলাদা দেশের স্বভাব ব্যবহার এবং তাদের সংস্কৃতি তাই নতুন জিনিস জানতে নতুন সংস্কৃতির সম্পর্কে অবগত হতে আমার বরাবরই ভালো লাগত